রেডিও ও টেলিভিশন এবং প্রিন্টের মতো মিডিয়াতে বাংলা ভাষা যেরকম এবিপি আনন্দ চব্বিশ ঘণ্টা ও

বিপ্লবিক বাংলা এগুলোতে যেরকম বাংলা মানে বাংলাতেই সব খবর হয় তারপরে এখন যেরকম ফেসবুক ইউটিউবে ও বাংলা ভাষায় সব মানে অনেক রকম ভিডিও এগুলো দেখা যায় তারপরে যেরকম মানুষের দোকানে কি বাড়িতে যেমন খবরের প্র্যা পেপার দ দিয়ে যায় এগুলোতে সব বাংলা বা বাংলা ভাষায় সব দিয়ে যায় দিয়ে যায় তাই এবিপি আনন্দে ত সব সমময় মানে কী হচ্ছে কী না হচ্ছে এগুলো সব বলে মানে খবর খবর পা পাওয়া যায় আবার যেমন ওই ইউটিউব এতেও এখন খবর পাওয়া যায় তাই এবিপি আন মানে এবিপি আনন্দ ও চব্বিশ ঘণ্টা বিপ্লবের সব মানে একই রকমই সব ভিডিও থাকে তাও তাও সব সবই বাংলা ভাষায় হয় কি অন্য অন্য ভিডিও হয় ইউটিউব কি ইউটিউব ও ফেসবুকে সবাই ছাড়ে তাই জন্য করে মানে দেখা যায় আর এবিপি আনন্দে মানে কোথায় কী হচ্ছে কী ঝড় বৃষ্টি এইসবের সময় সব খবর শোনা যায় রেডিওতে ও দেয় কিন্তু দেখা যায় না টিভিতে মানে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা এগুলো সব দেখা যায় এটা শুধু শোনা যায় আর আর যখন কোনো কিছু হয় তখন এবিপি আনন্দ চব্বিশ ঘণ্টা এগুলো ছাড়লে সবই দেখা যায় আর যখন রেডিও ছাড়ে শুধু শোনা যায়